আমাদের এখানে খেলার মাঠে যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে থাকি যদি কেউ সময় অনুযায়ী তার সব কাজ করতে না পারে তখন তাকে ক্রীড়া খাত থেকে গাইডলাইন দেওয়া হয় তাকে সেই খেলার মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাছাড়াও তাকে অনেক সময় জরিমানা দিয়া হয় যে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে তারপরও অনেক অনেক সময় হয় কি তাকে হয়তো পাঁচ বছরের জন্য বলে তুমি এই খেলার মাঠে আসবে না খেলা থেকে বিরত করে দেওয়া হয় এইভাবেই আমাদের এখানে ক্রীড়া খাত তাদের গাইডলাইন দিয়ে